হ্যাঁ ম্যাম বলুন নমস্কার হ্যাঁ ম্যাম বলুন হ্যাঁ ম্যাম নিয়ে যাই হ্যাঁ ম্যাম নিয়ে যেতে পারব আর কিছু দিনের মধ্যেই আমরা একটা গাড়ি ছাড়ছি কিন্তু এখনও ডেট ঠিক করা হয়নি হ্যাঁ ম্যাম আপনি একদম ঠিক জায়গায়ই করেছেন কলটা আপনারা মোট পাঁচজন আছেন মাথা পিছু মনে হচ্ছে দশ হাজার মতো পড়বে হ্যাঁ ম্যাম বুঝতে পারছি তবু তো দেখুন অনেক দূরে তো নিয়ে যাচ্ছি এসবের ব্যপার আছে তো না ম্যাম খাওয়া দাওয়া আমাদের থেকেই দেওয়া হবে কিন্তু রুম ভাড়াটা আপনাদের নিজেদের হ্যাঁ ম্যাম নিশ্চয়ই হ্যাঁ খাওয়া দাওয়াটা চার বেলা দেওয়া হবে এবং একটা বিকেলের দিকে টিফিনও দেওয়া হবে হ্যাঁ ম্যাম একদম সব

না ম্যাম ড্রাইভার নেশা টেশা করে না হুম হ্যাঁ ম্যাম বুঝতে পারছি এবার আপনি তাহলে অফিসে আসবেন ভালো করে কথা হবে ও কে ম্যাম ঠিক আছে হ্যাঁ ম্যাম হ্যাঁ ম্যাম ওই কথাই রইল হুম রাখলাম তাহলে হুম